হ্যাঁ আধুনিক বিশ্বে বাংলা ভাষা চ্যালেঞ্জের সম্মুখীন বলে আমি মনে করি কারণ বাংলাভাষী মানুষ বিশেষ করে বাঙালিরা আজকে আর বাংলা মিডিয়ামে তাদের সন্তানদের শেখাতে চায় না পড়াতে চায় না তারা তাদের বাচ্চাকে শুরুতেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি করে দেয় যার ফলে তাদের বাচ্চারা ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে ওঠে দেশ থেকে বিদেশে চলে যায় উচ্চ স্যালারির চাকরির জন্য কিন্তু প্রকৃতই তারা মেন বিষয় তাদের সাবজেক্টটাকে সঠিকভাবে শিখতে পারে না তারা শুধু ভাষাটাকেই সঠিকভাবে শেখে এবং ওই ভাষাতেই দক্ষ হয়ে ওঠে কিন্তু যেসব বাঙালি সন্তানরা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হয় এবং বাংলা ভাষাতেই শিক্ষা অর্জন করতে চায় তারা ইংলিশ ভার্সান থেকে বাংলা ভাষার মাধ্যমে তারা সঠিকভাবে ওই সাবজেক্টটা শিখে উঠতে পারে এবং তারা চেষ্টা করলেই পরবর্তীকালে ইংরেজি ভাষা শিখতে পারে কিন্তু তাদের একটা লাভ রয়েছে এখানে যে তারা বিষয়টা ভালোভাবে শিখতে পারছে কিন্তু যারা শুরুতেই ইংলিশ মিডিয়ামে ভর্তি হয় তারা শুধু ভাষাটার উপরেই দক্ষতা অর্জন করে মেন বিষয়টা সম্পর্কে তারা কিছুই শিখতে পারে না নিজের জন্মভূমি যেখানে সে জন্ম নিয়েছে সেই বাংলার প্রতি তাদের কোনো টান থাকে না তারা বিদেশের প্রতি ছুটে চলে উচ্চ স্যালারির দিকে ছুটে চলে মাতৃভূমির প্রতি তাদের কোনো ভালোবাসা থাকে না এমনকি নিজের পিত মাতার প্রতিও তাদের শ্রদ্ধা ভালোবাসা থাকে না একটা সময় উচ্চ স্যালারির জন্য তারা বিদেশে পড়ে থাকে পিতামাতাগুলো পড়ে থাকে সেই বৃদ্ধাশ্রমে কিন্তু বাংলাভাষী মানুষ যারা বাঙালি তাদের টান চিরকালেই থেকে যায় বাংলার বুকে তাদের ভালোবাসা তারা বাংলার বুকেই রয়ে যায় পিত মাতার প্রতি সম্মান তাদের মধ্যে রয়ে যায় তারা তাদের পিতামাতাকে নিয়ে মৃত্যু পর্যন্ত একত্রিত থাকে তাই আমি মনে করি বাংলাভাষী মানুষের মতো ভালোবাসা অন্য সকলের মধ্যে থাকে না বাংলা ভাষা সত্যিই বিশ্বে এক চরম চ্যালেঞ্জের সম্মুখীন